পশ্চিমবঙ্গের জলবায়ু প্রধানত গ্রীষ্মমন্ডলীয় এখানে প্রধানত তিনটি ঋতু থাকে গ্রীষ্ম বর্ষা এবং শীত তার মধ্যে রয়েছে তাপমাত্রা তাপমাত্রাতে রয়েছে গ্রীষ্ম যেটা হয় মার্চ থেকে জুন পর্যন্ত এই সমায় তাপমাত্রা তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বেশ গরম এবং শুষ্ক থাকে এবার হলো বর্ষা যেটা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হয় ভারী বৃষ্টিপাত হয় এবং আর্দ্রতা খুব বেশ বেশি থাকে এই সমায় ঘূর্ণিঝড়ের ঝুঁকি থাকে এট এর পর রয়েছে শীত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হয় তাপমাত্রা সাধারণত দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলের মধ্যে থাকে শীতকালে আবহাওয়া এই সমায় বেশ মনোরম হয় আর্দ্রতা বর্ষাকালে আর্দ্রতা সব চেয়ে বেশি থাকে গ্রীষ্মকালে আর্দ্রতা কিছুটা কম থাকলেও তাপমাত্রা বেশি থাকার কারণে খুব গরম অনুভূত হয় এইবার হলো পর্যটকদের দেখার উপযুক্ত সমায় শীতকাল এটা সব থেকে এটা অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেটা হয় পশ্চিমবঙ্গ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে যা ভ্রমণের চো আরামদায়কও হয় এখানে ভ্রমণের পরামর্শ হিসাবে আমরা দিতেই পারি গ্রীষ্মকালে ভ্রমণ করলে এড়িয়ে চলা ভালো কারণ তখন খুব গরম ও শুষ্ক আবহাওয়া থাকে বর্ষাকালে ভ্রমণ করলে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হয় সাধারণত থাকতে হবে শীতকালেই পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানে ভ্রমণ করা সবচেয়ে বেশি আনন্দ আনন্দদায়ক হয়